কে মোবাইল দোকানদার বলছেন ও তা বলছিলাম যে আপনার কাছে কি কি মোবাইল অ্যাভেলেবেল আছে

তা ভিভো ওপো কেমন রেঞ্জের আছে আমি যদি কাস্টমার রেটে নেই ও আর বলছিলাম যে আমি যদি ইএমআই করে নেই ব্যবস্থা আছে ওখানে তোমাদের ওখানে তোমরা কতো পারসেন্টে তোমার এ করবে আর এমনি ফোনের ডিসকাউন্ট টাউন কেমন থাকবে ও ও তাহলে তো ভালোই আছে তা তা আপনি যদি আমি যদি একটু ডিস্টিবিউটার রেটে মাল নেই তাহলে ওর থেকে একটু কমে পাবো ও তা আমাকে একসঙ্গে প্রায় কতো পিস মাল নিতে হবে ও ঠিক আচে ঠিক আচে ছাড়ছি তালে